আমাদের গ্রামে প্রায় বেশিরভাগই ফুটবল খেলা হয় তো এই ফুটবল খেলার জন্য আমাদের গ্রামের মাঠে একটি বড় রকম খেলার আয়োজন করা হয় তো এই আয়োজন করার মাধ্যমে আমরা বাইরের খেলোয়াড় বা আমাদের পাশের গ্রামের খেলোয়াড় এদেরকেও নিমন্ত্রিত করা হয় যে আমাদের গ্রামে এসে খেলার জন্য আর এই খেলার কারণ হল যে আমাদের গ্রামের সমস্ত লোক যাতে নিজেদেরকে আনন্দ পায় এবং কিছু সুবিধাও হয় এই খেলোয়াড়রা যাতে কিভাবে খেলে বা কিরকমভাবে প্র্যাকটিস করে এই বা কিরকমভাবে আগামীদিনে খেলবে তো এইসব খেলার জন্য আমাদের গ্রামের খেলোয়াড় এবং অন্যান্য গ্রামের খেলোয়াড়দের বসে একটি আলোচনাও করা হয় যেটা দিয়ে এতে বোঝা যায় যে আমাদের গ্রামের খেলোয়াড় বা অন্য গ্রামের খেলোয়াড়দের মধ্যে তফাৎটা কোথায় বা কিরকমভাবে খেলে বা কিরকমভাবে খেলবে তো এই ধরনের আলোচনা কারণে আমাদের গ্রামের কিছু খেলোয়াড় খুবই ভালোভাবে খেলে এইজন্য আমাদের গ্রামের একটু উপকৃত হয় যাতে অন্যান্য গ্রামের লোক এসে আমাদের এই গ্রামে খেলাধুলা করার জন্য